আমি মাঝবয়সী গোষ্ঠীর একজন অংশ যারা বয়স্ক এবং তরুণ বয়সী যে আছে তার মধ্যে সব কিছুই বজায় রাখার চেষ্টা করে চলি বয়স্ক ব্যক্তিরা সাধারণত চেয়ে থাকেন যে তরুণ বয়সী যারা রয়েছেন তারা সবসময় পড়াশোনার মধ্যেই যুক্ত থাকুক কিন্তু তরুণ তরুণীরা সবসময় সেটা না তারা বেশিরভাগ সময়ই ঘুরতে চান তাদের এই তরুণ বয়সটাকে ইনজয় করতে চায় তাই সেই সমস্ত দিক বজায় রেখেই আমরা নানা ধরণের ব্যবস্থা গ্রহণ করে থাকি যেমন ধরুণ পার্কের উদ্যোগ নিয়ে থাকি পার্কের উদ্যোগ নেওয়ার কারণে পার্কের মধ্যে বয়স্ক ব্যক্তিরাও আসতে পারেন তারা তাদের অবসর সময় কাটাতে পারেন এবং অবসর সময় কাটানোর সাথে সাথে তরুণ তরুণীরা পার্কের মধ্যে আসে তারাও তাদের বন্ধুদের সাথে ইনজয় করতে পারেন এই সমস্ত কথা ভেবেই আমরা আরও অন্যান্য পদ্ধতি গ্রহণ করে থাকি